পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দল হিসাবে বর্তমানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যার প্রাধান্যই সারা পশ্চিমবঙ্গে বিরাজমান দ্বিতীয়ত জাতীয় কংগ্রেস এবং সি পি এম পশ্চিমবঙ্গে এই মুহুর্তে ভারতীয় জনতা পাটির কোনো ভূমিকা নেই বললেই চলে যেটুকু আছে সেটা নির্দিষ্ট এবং বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় সেই জায়গা থেকে